আমি আমার আশেপাশের দু তিনটে দোকান আর বইয়ের দোকান আছে সেখান থেকে বই কিনি বা যদি না পাওয়া যায় তাদের কাছে অর্ডার দিলে তারা বই এনে দেয় আর যদি একটু সস্তার জন্য বা ভালো বইয়ের জন্য নিতে গেলে আমাদের কলেজ স্ট্রিটে যেতে হবে যেতে হয় সেখান থেকে আমরা সেখান থেকে আমরা যেরকম বই দরকার সেটা খুঁজে সেখান থেকে নিয়ে আসি বা সেখানে গিয়ে অনেক দোকান আছে সেই দোকানে গিয়ে আমরা বইগুলো খুঁজে খুঁজে খুঁজে দেখি যে যেরকম যেটা ভালো লাগে সেরকমভাবে নিতে পারি বা বলে দিয়ে আসলে ওরা সেকেণ্ড হ্যাণ্ড বইও ওখানে পাওয়া যায় কম দামের মধ্যে সেখানেও সেটা আমরা খোঁজ করতে পারি বা নিতে পারি বা না পেলেও আমরা সেখানে অর্ডার দিয়ে আসলে পরে তারা এনে দিতে পারে সেজন্য আমরা কলেজ স্ট্রিটের কাছাকাছি ওখান থেকেই আমরা নিয়ে আসতে পারি বই